আমি গতমাসে রিলায়্যান্স ডিজিটাল থেকে সানডিস্কের একটি পেনড্রাইভ কিনেছিলাম যে মুল্যে কিনেছি তাতে পেনড্রাইভে সংরক্ষণ ক্ষমতা অনেক ভালো পেয়েছি পেনড্রাইভটি ধাতব হওয়ায় বহন করতে সুবিধা হয় এটি দেখতেও খুব সুন্দর কম্পিউটারে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এর গতি যথেষ্ট দ্রুত সব মিলিয়ে গুণগত দিক থেকে এটি ন্যায্য মুল্যে পেয়েছি